আমার ইস্কুলে প্রিয় সাবজেক্ট ছিল বা প্রিয় বিষয় ছিল আমার ইতিহাস বিষয় আর ইতিহাস বিষয় আমাকে ভালো লাগতো এই জন্যই কারণ ইতিহাস বিষয় পড়ে আমি অতীতের আগেকার যুগের সব ঘটনা বা বিষয় সব জানতে পারতাম যেমন আমাদের এই ভারতের মানুষজনকে ইংরেজরা কত শাসন করে গেছে সেসব বিষয়েও জানতে পারতাম নীল চাষ এরকম আরও অনেক জিনিস জানতে পারতাম এই ইতিহাস বই পড়ে তাই আমি সবসময় ইতিহাস বই পড়তাম বা ইতিহাস বইটাই আমি ইস্কুলে ভালো পড়তাম এবং ইতিহাস বিষয়টি আমাকে ভালো লাগতো